আমি আমার যে বাগানটিতে সবজি লাগিয়েছি সেটাতে কাঁচা কঞ্চের বেড়া করে রক্ষা করেছি কিন্তু তা সত্বেও দেখা যাচ্ছে পাড়ার কিছু কিছু ছাগল বা গরু এসে তার মধ্যে ঢুকে যাচ্ছে খেয়ে নিচ্চে তারপরে তু আমি কাঁটা তারের বেড়া দিয়ে ঘিরেছি তাকে তা হলেও কোনো জায়গায় জায়গায় ফাঁক থাকলেও সেটাতে দেখছি ছোট ছোট ছাগল ঢুকে যেয়ে সে গাছপালা খেয়ে নিচ্ছে ক্ষতি করছে এর পরে আমি সেই ছাগল গরু বেঁধে রাখি বেঁধে রাখার বেশ কিছুক্ষণ বেঁধে রাখি বেঁধে রাখার পরে তাদের বাড়ির মালিককে ডেকে এনে দেখাই যে দেখো আমার এই গাছ সবজি খেয়েছে তোমাদের গরুতে ছাগলে খেয়েছে এই রকম করে ক্ষতি করছে এই ক্ষতি করাগুলো কি ঠিক আছে এইভাবে আমি আমার বাগানটিতে রক্ষা করি